পশ্চিমবঙ্গের শিল্প এবং কারুশিল্প খ্যাত সামাজিক এবং সাংস্কৃতিকভাবে শিশুদের মধ্যে বিশালভাবে অন্তর্ভূত রয়েছে এখানে সম্প্রদায়ভিত্তিকভাবে এবং সংখ্যালঘু যেসব মানুষ রয়েছে এবং লিঙ্গ সমতা ভিত্তিতেও কিন্তু মানুষদের মধ্যে ভেদাভেদ রয়েছে বিভিন্ন জাতির মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্নভাবে শিল্পর সাথে এবং ছোটো ছোটো কারুশিল্পর সাথে কিন্তু যুক্ত রয়েছে এগুলো কিন্তু সাধারণ মানুষকে একটি চ্যালেঞ্জের মুখোমুখি করে ফেলেছে কারণ প্রত্যেকটি মানুষেরই এখন উপার্জন করার একটি প্রচেষ্টা রয়েছে তারা প্রত্যেকেই মনে করেন যে তারা যেন স্বনির্ভর হতে পারে তাই তারা ছোটো ছোটো কারুশিল্প বা শিল্পজাত জিনিস তৈরি করে নিজের নিজের উপার্জিত যে পয়সা তা রোজগার করতে চায়